পাখি দেখার সময় আমরা বিরল বা অস্বাভাবিকভাবে দেখে থাকি যেমন কিছু কিছু পাখি আছে যেইগুলোকে দেখলে আমরা কিন্তু সহজেই চোখে খালি চোখে দেখতে পাই না আবার খালি চোখে দেখতে পেলেও তাদেরকে খুব তাড়াতাড়ি কিন্তু সেটা উড়ে যায় যেমন একটি পাখি মাছরাঙা পাখি সে কিন্তু মাছকে লক্ষ্য করে এ ও এক দৃষ্টিতে বসে থাকে যখনই পুকুরে মাছটা একটু নড়ে উঠে তখনই কিন্তু সে খপ করে মাছটাকে ধরে নিয়ে গিলে নিয়ে উড়ে চলে যায় যার ফলে কিন্তু ওই পাখিটিকে দেখতেও খুব সুন্দর লাগে এবং কালারটাও খুব সুন্দর লাগে এবং কাঠঠোকরা কিছু পাখি আছে যেগুলো কিন্তু গাছটাকে ঠক ঠক করে ঠুকরিয়ে গাছের ভিতরে একটা ছোটো গর্তর সৃষ্টি করে আমরা ভাবি গা পাখঠোকরা পাখিটা হয়তো গাছটাকে নষ্ট করছে কিন্তু সেটা না কাঠঠোকরা পাখিটা গাছের ভিতরে যেসব পোকামাকড়গুলো থাকে সেগুলোকে খেয়ে নষ্ট করে ফেলে যার ফলে গাছটা কিন্তু ভালো থাকে এবং গাছটা অনেক দিন বাঁচে এটা কিন্তু ওই কাঠঠোকরা পাখির একটি কাজ এবং সেখানেই তিনি বাসা করেন করে থাকার চেষ্টা করে এছাড়াও আমাদের ঘরে বদ্রি পাখি বাবুই পাখি এরা তো রয়েইছে আর একটা রয়েছে চড়ুই পাখি সেই চড়াই পাখিটা কিন্তু যদি বাইরে কোনো আয়না থাকে সে আয়নাতে কিন্তু মুখ দেখে এবং ঠকঠক করে এসে মাথাটা ঠোকে বা ঠক্ ঠোকার চেষ্টা করে যার ফলে কিন্তু ওই সব পাখিগুলিকে দেখতেও খুব সুন্দর লাগে কিন্তু এখন আমাদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে পাখিগুলো বিরল হয়ে যাচ্ছে যার ফলে এখন কিন্তু ওই সব চড়াই পাখি পায়রা ইত্যাদি পাখি কিন্তু আর দেখাই যায় না বললেই চলে